আমার মনে হয় এখন লিঙ্গ বৈষম্য অতটা মানুষকে প্রাধান্য দেয় না এবং লিঙ্গ বৈষম্য না থাকাই ভালো খেলাধূলার দিক থেকে সকল মানুষ সমান এই বিষয় মনে করে আমরা দেখেছি স্কুলগুলোতে ছেলে মেয়ে সবাই একসাথে খেলাধূলা করে ছেলে মেয়ে সবাই একসাথে কাবাডি খেলা দৌড় খেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতেও এখন বিভিন্ন রকম খেলা যে অনুষ্ঠান আয়োজন করা হয় তাতেও দেখা গিয়েছে ছেলে মেয়ে সবাই একসাথেই খেলে এছাড়াও মাঠে যখন ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় তখন ছেলে মেয়ের কোনো ভেদাভেদ না করে এখন সবাই খেলাধূলা করে